জলপাইগুড়ি জেলার প্রধান বিদোন বিনোদনমূলক কার্যকলাপ এবং বিনোদনমূলক বিকল্পগুলি হল পার্ক খেলাধুলার সুবিধা যেমন পার্কের সুবিধা রয়েছে এ বিকালের দিকে বাচ্চা থেকে বড়োরা সবাই যেয়ে সে পার্কে গিয়ে সময় কাটাতে পারবে এনং খেলাধুলা বাচ্চারা সেই খেলাধুলার আর খেলাধুলা করার জন্য বাচ্চাদের জন্য বড়ো মাঠ রয়েছে খেলার মাঠ সেখানে বাচ্চারা খেলতে পারবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে হয় হয় সব কিছুতে এ সাংস্কৃতিক অনুষ্ঠানটা এখানে কিন্তু হয়েই থাকে সেটা বাচ্চাদের এর আরো মনকে সুন্দর করে তুলে আমার কাছাকাছি সিনেমার থিয়েটার খেলার মাঠ পার্ক এবং উদ্যানগুলি রয়েছে যেখানে লোকেরা যায় আয় এখানে যেমন হেরিটেজ দুলাল এন্ট্রি পয়েন্ট আউ পিজে পার্ক শি দয়াল সিনেমা হল সবই রয়েছে এখানে প্রবেশিকা অর্থ দিয়ে ঢুকতে হয় এখানে এখানে কিন্তু বিনামূল্যে নয় এখানে স অর্থের মধ্যেই অর্থে খু তবে অর্থটা খুব কম অর্থ কম মূল্যেই এ এখানে ঢুকতে দেওয়া হয় তবে কিছু সামান্য পরিমাণ অর্থ এখানে লাগে ঢোকার জন্য এবং এখানে ঢুকে এ মন খুব ভালো হয়ে থা যায় কেননা এখানে খুব সুন্দর জায়গাগুলো রয়েছে এখানে ঢুকলে এ মন ভালো হয়ে যায়